আমি একবার দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম আমার পরিবারের সবার সাথে সেখানে গিয়ে আমার সবথেকে ভালো লেগেছে যে আমি পাহাড়কে দেখতে পেয়েছি আমার পাহাড় দেখার ইচ্ছেটা ছিল অনেক দিন আগে থেকেই তাই যতই গাড়ি করে সেখানে যত উপরে উটছি যত পাহাড়কে দেখছি যত চারপাশের দৃশ্যগুলো দেখছি যেন মন ভরে যাচ্ছে তারপর আমরা যখন দার্জিলিংয়ে যাই তখন ঠান্ডা ঠান্ডা ছিল এবং বরফও পড়ছিলো সেটাও চোখের সামনে দেখা সেটাও একটা আনন্দের ব্যাপার তো তারপর আমরা চা বাগানে যায় যেটা দার্জিলিংয়ে গেলে যেতেই হবে এবং যেটার জন্যই ওখানে যাওয়া তো সেখানে গিয়ে সেখানে সুন্দর সুন্দর পোশাক পরে চা বাগানে ঘোরার মজাই আলাদা যেটা আমি খুব সুন্দরভাবে পরেছি ঘুরেছি এবং দেখেছি আর যার জন্য আমার মন ভালো হয়ে গেছে যেটার জন্য ভ্রমণে যাওয়া একটা মন ভালো রাখার জন্য তো দার্জিলিংয়ে যেয়ে পাহাড় তারপর কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়েছিলাম ভোর ভোর উঠে তো সেটাও আমার দারুণ লেগেছে এবং সেখানে ঘোরার পর পাহাড় কাঞ্চনজঙ্ঘা চা চা পাতা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার এই ভ্রমণটা ছিল খুবই আনন্দদায়ক এবং খুব খুব খুব আনন্দ করেছি সেখানে